আমি আমার বাগানের গাছপালা প্রত্যেক বছর লাগাই এইগুলো পাশের বাড়ির কাকিমাদের কাছ থেকে বা মায়ের কাছ থেকে আগের বছরের বীজ এনে লাগাই এবং বাজার থেকেও কিছু বীজ বা চারা এনে লাগানো হয় বাগানের গাছপালা সাধারণত বীজ বা চারা এবং কিছু কিছু ক্ষেত্রে ডাল ভেঙেও লাগানো হয় যে সমস্ত গাছে বীজা বীচা থেকে গাছ হয় সেই সমস্ত বীচা বাজারে কিনে আনা হয় এবং যে সমস্ত গাছ চারা লাগানো হয় সেই চারাগুলিও আমরা নিজেরা টবে ফেলি যেমন বেগুন লঙ্কা বাকি চারা আমরা বাজার থেকেই কিনে আনি